আমি পশ্চিমবঙ্গ নামক রাজ্যের ঝাড়গ্রাম জেলায় বসবাস করি আমি ছোট্টোবেলা থেকেই অনেক রকমের সুবিধা অসুবিধার মাধ্যমে বড় হয়েছি যেমন ছোট্টবেলায় পড়াশুনা করার সময়ে আমি বইপত্র পেতাম না আমি শুনে শুনেই পড়াশুনা করতাম স্কুলে রোজ আমি স্কুলে যেতাও যেতে পারতাম না কারণ আমাকে বাবা আমার বাবাকে নিয়মিত কাজে সাহায্য করতে হতো বাবা জঙ্গলে কাঠ কাটতে গেলে বাবার সঙ্গেই যেতে হতো কাঠ কেটে নিয়ে এলে তবেই মা রান্না বসাতে পারত তারপর আমি যখন বড় হলাম তখন আর আমার পড়াশুনো করা সম্ভব হয়নি আমি কাজে বেরতাম বিভিন্ন ধরনের বালির কাজ কাঠ কাটা এ ধরনের কাজ করেই আমার সংসার চলত এই ধরনের বিভিন্ন অসুবিধার মাধ্যমে পড়েই আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে আমি যদি ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতাম তাহলে হয়তো আমি এখন বর্তমানে বড় কোনও অফিসার হতাম সরকারিভাবে কিন্তু সরকারকে আমাদের জেলার ছোট ছোট যে পিছিয়ে পড়া সম্প্রদায় এদের ওপর নজর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ আমরা খুবই গরিব ধরনের সম্প্রদায় আমাদের উপরে নজর না দিলে আমরা ভালোভাবে উন্নতি করতে পারব না